আমি পুরুলিয়া জেলার বাসিন্দা আমাদের পুরুলিয়া জেলায় একটি স্পোর্টস ক্লাব আছে যেটি টাউনস স্পোর্টস ক্লাব এমএস ময়দান মাঠে উদযাপিত করে তো এখানে অনেক ইনডোর গেমস যেমন টেবিল টেনিস ক্যারাম টেনিস এসব জাতীয় খেলা কারাটে এসব জাতীয় খেলা উদযাপিত হয় এখানে অনেক বাইরের থেকে প্রশিক্ষক আসে যারা এখানের প্লেয়ার এখানের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ দেয় এবং সে এখানের বাইরের এখানের খেলোয়াড়গুলো এখানে প্রশিক্ষণ নিয়ে অনেক বাইরে বাইরে খেলায় সুযোগ সুবিধা পায় এবং এভাবে আমাদের পুরুলিয়া জেলার খেলোয়াড়দের নাম গোটা অন্য রাজ্যে বা অন্য জেলায় ছড়িয়ে পড়েছে কারণ খেলাধুলোর দিক থেকে পুরুলিয়া অনেক এগিয়ে আর সবটাই এই স্পোর্টস ক্লাব টাউন স্পোর্টস ক্লাব এমএস ময়দানের টাউন স্পোর্টস ক্লাবের কৃতিত্ব আর প্রশিক্ষকদেরও কৃতিত্ব